পশ্চিম বর্ধমান জেলা বছরের পর বছর ধরে পরিবর্তিত হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে বা আবা আবো অবকাঠামোর পরিপ্রেক্ষিতে যাই হোক না কেনো কারণ আমরা যদি আসানসোলের দিকে চলে আসি তাহলে এখানে রয়েছে ইস্কো স্টিল প্ল্যান্ট যেখানে প্রতিনিয়ত ইস্পাত তৈরি হচ্ছে এবং লোহার নানান জিনিসপত্র তৈরি হয়ে থাকে এই স্টিল প্ল্যান্টে রেলগাড়ি সংক্রান্ত যাবতীয় জিনিস তৈরি হয় এবং বড়ো বড়ো বগি তৈরি হয়ে থাকে যা বিভিন্ন ক্ষেত্রে মাল বহনে সাহায্য করে থাকে এছাড়াও এই স্টিল প্ল্যান্টে যে তৈরি হওয়াতে এর স্টিল প্ল্যান্টটি তৈরি হওয়াতে বিভিন্ন লোক কর্মসংস্থানের জোগাড় পেয়েছে এবং তার স্বাভাবিক জীবনকে আরো উন্নত করে তুলতে পেরেছে তারা স্কুল কলেজ বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছে তারা নিজেদের বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ পেয়েছে এই কারণে আর্থিক উন্নতি তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ঘটছে এবং বিভিন্নভাবে শিক্ষারও উন্নতি ঘটে থাকে